বর্তমান যুগে এখন আমরা ফিল্টারের জল ব্যবহার করি কেনা জল ব্যবহার করি এবং তার আগে যদি বলেন যে কীভাবে জল পরিশোধ করতাম তখন বলবো যে আমাদের হচ্ছে কল চাপা কল বা টাইম কল থেকে জল আনতাম কাপড় দিয়ে ছেঁকে নিয়ে সেই জলটা পরিষ্কার করে খাওয়ার চেষ্টা করতাম এবং তারও আগে যদি বলি বাচ্ছাদের খাওয়াতে হবে সেই জল তাহলে তখন আমরা ক করতাম ফুটিয়ে নিতাম জলটা ফুটিয়ে নিয়ে ভালো কাপড় দিয়ে ছেঁকে সেই জলটা খাওয়াতাম